আজকাল মানুষ খুব ভালো পড়াশুনো করেও মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার কী রকম আচরণ করতে হয় সেটা এখনো পর্যন্ত শেখে নি যেমন শিক্ষিতাদের চাইতে যারা পড়াশুনো জানে না তারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার ভালো আচরণ এইগুলো অনেকটাই ভালো জানে শিক্ষিতারা পড়াশুনো জেনেও অবুঝের মতো কাজ করে তারা মানুষের সাতে আচর ও আচরণ ঠিক করতে পারে না হয়তো সবাই করে না কিন্তু কিছু কিছু লোকজন আছে যারা তাদের পড়াশুনো শিখে কোনো একটা ভালো জায়গায় পৌঁছে গেলে তারা মনে করে নিজেদের অনেক কিছু একটা বা বড়ো কিছু একটা তখন তারা গরীব মানুষদের সম্মান দিতে জানে না শ্রদ্ধা করতে জানে না কীভাবে তাদের সাতে আচার আচরণ করতে হয় সেগুলোও তারা জানে না যেমন ধরো কেউ মানে খুব সে অনেক কিছুই একটা জানে তার কাছে কোনো বৃদ্ধ বড়ো বা বয়স্ক সে কিছু জানে না জিজ্ঞাসা করতে গেলো তখন তিনি বললেন যে জানো না যেখানে তো এসছেন কেনো জেনে বুঝে আসুন বা করার দরকার নেই এই সব কাজগুলো পড়াশুনো জানে না এইগুলো কেন করছেন এগুলো একটা আসলে তারা জানে না বলে তাদের একটা অবহেলা করা হচ্ছে আরও বিভিন্ন কাজ বাজ তারা করেন যাতে পড়াশুনো জানে না তাদের মনে আঘাত সৃষ্টি করে আঘাত লাগে তেমনই অনেক বিভিন্ন কাজ বাজ আছে যেগুলো শিক্ষিতারা করে থাকে সেগুলো মানুষের মনে খুব বড়ো একটা আঘাত কাজ করে